আমি আমার জীবনে সবথেকে ভালো কাজ প্রতিদিনই করে থাকি যেমন সবাইকে সম্মান দেওয়া মা বাবার সাথে ভালো করে থাকা এবং আমি এটিতে নিজেকে খুব গর্বিত মনে করি